পশ্চিমবঙ্গের মধ্যে কয়েকটি জেলা ভালো ঐতিহাসিক দর্শনীয় স্থান রয়েছে যেমন মুর্শিদাবাদের হাজার দুয়ারী কোচবিহারের রাজবাড়ি কোলকেতিয়া কলিকাতার ভিক্টোরিয়া মেমরিয়াল হল কলকাতার মাঝখানে জাদুঘর চিড়িয়াখানা এই সমস্ত রয়েছে